আমি সকালে ঘুম থেকে উঠলাম ওঠার পর দাঁত মাজলাম মুখ ধুলাম তারপর ব্রেকস চায়ের জলখাবার বানালাম চা রুটি তার সাথে ঘুগনি সেটা খা খাওয়া হল খাওয়ার পর চান করলাম চান করে পুজো করলাম পুজো করার পর রান্না বসালাম রান্না ভাত হল তরকারি শাক মাছ মাংস বিরিয়ানি পায়েস তারপর খাওয়া হল খাওয়ার পর ঘুমালাম ঘুমিয়ে উঠে আমিও খেলাম বা সব বাড়ির সবাই খেলো খাওয়ার পর বিকালে আবার টিফিন বানালাম হল চাউমিন এগরোল স তার সাথে একটু মটর পনীর তারপর বিকালবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুরতে গেলাম ঘুরে আসলাম ঘুরে আসার পর রাত্রিতে আবার খাবার হবে রুটি তড়কা ডাল সুজি মিষ্টি সারাদিন আমি এই এইভাবেই খুব সুন্দর করে কাটালাম আবার চাই পরবর্তী দিনে যেন এইভাবেই কাটাতে চাই